ভারতীয় চলচ্চিত্র এবং সঙ্গীত সম্পর্কে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমি কিন্তু বলবো চলচ্চিত্র চলচ্চিত্রর জায়গায় আর সঙ্গীত সঙ্গীতের জায়গায় কারণ যখন আমরা চলচ্চিত্র দেখি তখন কিন্তু আমরা নয় টিভির পর্দায় দেখি নয় বাইরে গিয়ে আমরা সিনেমা হলে দেখি সে জিনিসটা কিন্তু আলাদা আর সঙ্গীত যদি বলতে পারেন কারণ আমরা বিভিন্ন রকম এখন ঘরে টেপ রেকর্ডার চলছে মাইক চলছে সিনেমায় আমরা গান শুনতে পাচ্ছি আমরা বিভিন্ন রকম আজকাল ফোন ইউজ করছি তাতে গান শুনছি তার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা আমি আপনি যদি এখন মনে করেন আমাকে জিজ্ঞাসা করেন আমি কোন সিনেমা বা সিরিজ দেখতে পছন্দ করি এবারে ধরুন আমরা বাড়িতে সবসময় সিরিয়াল দেখি এই ধরুন কথায় বলছি এই সন্ধেবেলা এই জ্যাজ সান্যালটা আমরা দেখি আমাদের খুব ভালো লাগে আমরা তারপরে রাত্রিবেলার দিকে ধরুন আমরা ওই বিভিন্ন রকম সিরিয়াল পরপর পরপর আমরা দেখে যাই সেইগুলোর মধ্যে আমাদের যেটা হয়তো ভালো লাগে সেটা যেমন এই গৌরী গৌরীকে আমরা যেটা দেখি সেটা হয়তো আমাদের কাছে বেশি প্রিয় আমাদের ভালো লাগে এইবারে তার মধ্যে দেখুন হয়তো যে বেশি ভালো করছে যার বেশি অভিনয়টা সুন্দর তাকেই আমরা হয়তো বেশি পছন্দ করি আর যদি বলেন কোন অভিনেতা কোন অভিনেত্রীকে আপনারা পছন্দ করেন এ উত্তম সুচিত্রার কিন্তু তাদের পার্ট তাদের কথাবার্তা তাদের এটা কিন্তু সম্পূর্ণ আলাদা মানে তাদের সঙ্গে কোনও তুলনাই হয় না আর গানের জগতে যদি বলতে পারেন তাহলে আমরা কিন্তু সন্ধ্যাকে বেশি পছন্দ করি লতাকে বেশি পছন্দ করি এই পর্যন্ত এরপর আপনি বলছেন গায়ক গায়িকা সন্ধ্যা লতা এদের কাছে কিশোর এদের কাছে কিন্তু কেউই না এদের গান পুরনো দিনের গান এদের গান শুনলে মনে হয় না এখনকার যুগের আর্টিস্টদের গান আর শুনতে ভালো লাগে না তাদের গলা তাদের কথাবার্তা তাদের মাধুর্য সেইটা কিন্তু সম্পূর্ণ আলাদা